আমাদের বাড়িতে আমরা বাগান একটা তৈরি করতে গেলে অনেক রকম গাছ এনে নিজে গর্ত খুলে মাটি দিয়ে সার দিয়ে গাছ লাগালে সেই গাছটাকে প্রত্যেকটা দিন আমি যদি নিজে নজর দিয়ে দেখি তাহলে আমার গাছটা ভালোভাবে হবে কিন্তু আমি যদি অন্য নির্ভর করে গাছের উপরে সব কিছু তার দায়িত্ব দিয়ে দিই সে তো আমার গাছের দিকে লক্ষ্যই করবে না জলও দেবে না গাছ মানে আগাছা হলে তুলবেনা কিছুই না তাই এতে আমার পয়সা বেশি ব্যয় হবে কিন্তু আমার উন্নতি কিছুই হবে না